পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম কলকাতা শহরে বিনোদনের প্রাচুর্য লক্ষ্য করা যায় সেটা নানা রকমভাবে উপস্থিতি দেখতে পাই যেমন নাটক থিয়েটার রঙ্গমঞ্চ এখন সিরিয়াল ও সিনেমা টলিপাড়া খুবই নামডাক করেছে এইখানে সিরিয়াল থেকেও আমরা বিনোদন আমরা গ্রহণ করি এছাড়া অন্যান্য জেলা যেমন বীরভূম হুগলি এইসব জেলাগুলিতেও আমরা বিনোদন লক্ষ্য করে থাকি